হ্যাঁ আমি বলছি শোন না হ্যাঁ খুব ভালো আছি রে এই তো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিলাম বুঝতে পারলি তো রেজাল্ট হয়েছে ফার্স্ট ডিভিশনেই পাস করেছি হ্যাঁ হ্যাঁ তবু বাড়ি বাড়িতে একটু ইয়ে হচ্ছে ভাবছিলো আরও হবে লেটার মার্কস পাবো এরকম কিছু একটা ব্যাপার ভাবছিলো কিন্তু যাক ফার্স্ট ডিভিশনে পাস করেছি এই শোন না তোর তো বড়দা কলেজ পাস করে বেরিয়ে গেছে তো আমি আচ্ছা ওমেন্সে পড়তে শোন না আমি যদি ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চাই ওমেন্স কলেজে কলেজ মানে বিএটা তো একটু দেখ না যদি কিছু ব্যবস্থা করে দিতে পারিস তো কী সাবজেক্টে নেবো আচ্ছা আচ্ছা হুম আরে উচ্চ মাধ্যমিকে আমার পলিটিকাল সায়েন্স ছিলো রাষ্ট্রবিজ্ঞান ছিলো ধর আর দর্শন শাস্ত্র ছিলো আর সংস্কৃতটা ছিলো আচ্ছা শোন না আচ্ছা শোন না আমার তো ওবিসি সার্টিফিকেট আছে বুঝলি তো তো এসসি এসটির যদি কোনো ফর্মের ব্যাপারে কিছু থাকে তাহলে তো আগে ধর অনেক রকমের কী বলবো সুযোগ সুবিধা পাই তা আর আমি যদি না যাই বাড়ির কাউকে যদি পাঠাই ফর্মটা তুলতে কী অসুবিধা আছে আচ্ছা একটু দেখ না রে একটু দেখ না বাড়িতে ধর বুঝতেই পারছিস তো ভাইয়ের উপর সমস্ত কিছু আছে তো ভাই অতোটা পারবে না হয়তো তুই যদি ফর্মটা তুলে আসিস তাহলে আমি গিয়ে হয়তো তুলে নিলাম তাহলে আমাদের খুব সুবিধা হবে বুঝলি তো আচ্ছা আচ্ছা ওগুলো পরে আমি ব্যবস্থা করে নেবো আর আমারও ইচ্ছা দেখ কো এড কলেজে না পড়াটা আমার প্রথম থেকেই জানিস তো আমাকে কো এড কলেজটা আমার অতো রুচি নেই আর কি ওমেন্স কলেজটাতে আমিও পড়ে নেবো তোর সাথেই থাকবো অতোটা অসুবিধা হবে না তাই বাড়ি থেকে ধর বেশি দূরে নয় বল আচ্ছা দেখ আমার তো সবথেকে বেশি নাম্বার এসেছে রাষ্ট্রবিজ্ঞানে তো ভাবছি রাষ্ট্রবিজ্ঞানটা নিয়েই অনার্সে পড়বো বুঝলি তো ঠিক আছে তুই কিন্তু আমাকে জানাস অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখ অপেক্ষায় থাকলাম বাই বাই হুম